পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা বলতে আমি প্রথমে বলবো বিভিন্ন ধরনের কোর্সের ব্যাপারে যেমন নার্সিং কোর্স আইটিআই কোর্স এছাড়াও ম্যানেজমেন্টের কোর্স তারপরে মানে আরও বিভিন্ন কম্পিউটারের কোর্স বিভিন্ন ধরনের কোর্স আছে এই সমস্ত কোর্সগুলো করে তারা তাদের কেরিয়ার মানে কেরিয়ার বানাচ্ছে যেমন তারা নার্সিং কোর্সটা যারা তারা তারা ইন্টারশিপে যাচ্ছে এবং তারা ওখানে দুবছর কোর্স তিনবছর দু বছর কোর্স করার পর তারা কী করছে ওখান থেকে ফিরে এসে কাউন্সেলিং করিয়ে তারা বিভিন্ন ধরনের হসপিটালে তারা ট্রেনিংয়ের মাধ্যমে তারা যেখানে কেরিয়ার গড়ছে সেখানে রুগীদের সেভা সেবা সেবা করে রুগীদেরকে সুস্থ করে তুলছে এছাড়াও যারা আইটিআই তারা বিভিন্ন ধরনের কম্পানি সেক্টর বা বিভিন্ন ধরনের সরকারি দপ্তরে কাজ করছে এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করছে তারা কী করছে তারা বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন ধরনের সফটওয়্যার বিভিন্ন ধরনের যে এগ্রিকালচারের এইগুলো বিভিন্ন এই কেরিয়ারে ফোকাস করছে এই কাজগুলো করছে তারা এছাড়াও যারা যারা আইটিআই নিয়ে পড়ছে তারা এই রেল দপ্তরে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলোতে ফোকাস করছে এবং তারা চাকরির সুযোগ পাচ্ছে তারা তাদের কেরিয়ারে ফোকাস করছে